আমি সেভাবে আঁকা আঁকির সাথে যুক্ত নই ছোটোবেলায় আঁকতাম ছোটোবেলার এরকম টুকটাক আঁকা আঁকি করতাম এখন আর করা হয় না আমি আঁকতে গেলে কিছু দেখেই আঁকার চেষ্টা করতাম যেমন যদি হাতের কাছে যদি কোনো ছবি পেতাম সেই ছবি দেখে দেখেই আমি আঁকতাম আর আমার সাম্প্রতিক আঁকার কোনো ঘটনা নেই আমি সাম্প্রতিক অনেক বহুদিন আগে আমি ছবি এঁকেছিলাম সেই ছবি আঁকার প্রক্রিয়া আমার আপাতত মনে নেই আমি ছবি আঁকতে খুব একটা ভালো পারি না আঁকা শিখিনি আমি অবসরে এরকমি টুকটাক আঁকা আঁকি করতাম কিন্তু এখন বয়সের কারণে তা আর হয়ে ওঠে না